তো আমি যখন কোনো বেবি কোনো প্রাণীর বাচ্চা যখন আমি কিনতে যাই তখন তার সেই বাচ্চাটির সেই প্রাণীর বাচ্চাটির বাবা মাকে আগে দেখি তার বাবা মা স্বাস্থ্যকর কি না তার বাবা মা সুস্থ কি না তার বাবা মা ঠিক আছে কি তার বাবা মাকে দেখেই আমি শনাক্ত করি যে কেমন জাতের কাছে তার বাবা মা যদি স্বাস্থ্যকর হয় কি সুস্থ হয় তাহলে তার বাচ্চাটা বা সেই বেবিটাও সুস্থ বা স্বাস্থ্যকর হবে এটা নিশ্চিত আমি এভাবেই করে থাকি তো ভালো জাত শনাক্ত করি আমি তাহলে এইভাবেই যে তার বাবা মা সুস্থ আছে কি স্বাস্থ্যকর আছে তার বাবা মাকে দেখেই আমি শনাক্ত করে থাকি আর সুস্থ প্রাণীর কিছু লক্ষণ কী কী সুস্থ প্র্রাণীর কিছু লক্ষণ হল সুস্থ প্র্রাণী যে কোনো সুস্থ প্র্রাণী ভালো খাওয়া দাওয়া করবে ছটপট করবে খেলাধুলো করবে সুস্থ থাকলে যেমন আচরণ করে সেরকম করে থাকবে তো এইগুলোই হলো সুস্থ প্রাণীর লক্ষণ আর এ জন্যে আমি কারো কী কারো কাছ থেকে পরামর্শ নিয়েছেন আচ্ছা আচ্ছা এই জন্যে আমি প্রথমে প্রথমে আমার এই বিষয়ে কোনো নলেজ ছিল না যেহেতু তো তাই যারা এই বিষয়ে জানত কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আমি পরামর্শ নিতাম তো এখন আমার বাচ্চা নিয়ে নিয়ে এখন কোনো প্রাণীর যে কোনো প্রাণীর যখন বাচ্চা আমি নিয়ে থাকি তখন আর আমার কারোর পরামর্শ দরকার হয় না কারণ এটা আমি বুঝতে পারি এখন যে কোনটা ভালো কোনটা সুস্থ আছে কি ঠিক আছে তো আগে আমি নিতাম পরামর্শ তো এখন আর নেই না কারণ এখন আমার হ্যাবিট হয়ে গিয়েছে